আমার কাছে যে পণ্যটি রয়েছে সেটি হল একটি ওয়ালেট এর সম্বন্ধে ইতিবাচক কিছু কথা বলতে গেলে বলতে হয় যে এটি চামড়ার তৈরি এর কালারটিও খুব সুন্দর এবং টেকসই এটি ব্যবহার করে আমি খুব খুশি হয়েছি বা এটি ব্যবহার করা একটি দুর্দান্ত অভিজ্ঞতা এটি আমি দীর্ঘ দিন ব্যবহার করছি এবং এটি খুব ভালো